আমি রান্না করার আগে আমি কেন সবাই রান্না করার আগে যেই রান্না করবে তার কয়েকটি তো সবজি লাগে সেই সবজিগুলো এনে রাখা বাড়িতে এবং যেই রান্নাটা হবে সেটা ভেবে রাখা সেই ভেবে সেরকম ভাবে সবজি আনিয়ে রাখা তারপর সবজিগুলো কেটে রাখা এইগুলোই রান্নার আগের প্রস্তুতি আর যদি আমি ভাবি যে ম্যাগি করবো একটু প্যান ফ্রায়েড ম্যাগি সেক্ষেত্রে আমি আলু পেঁয়াজ টমেটো বিনস ক্যাপসিকাম গাজর বাঁধাকপি এগুলো আনিয়ে রাখি এবং কেটে রাখি প্রথমে ভেজে নিই ওটা তারপরে ম্যাগিতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার ম্যাগি তৈরি হয়ে যায়